আমি কখনো বন্য পাখি দেখিনি তবে সাগরে যাওয়ার সময় অনেকগুলো পাখি দেখেছিলাম যখন আমরা আমরা এখান থেকে লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে উঠে কাকদ্বীপ নেমেছি কাকদ্বীপ থেকে টোটোয় করে হারু পয়েন্ট গিয়েছি হারু পয়েন্ট থেকে আমরা ভ্যাসেলে করে যখন পার হই তখন দেখেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি সেই পাখিগুলো দেখতে কতকটা পায়রার মতো তারা ভেসে ভেসে জলের উপরে আচে আর আমরা ভ্যাসেল থেকে যে খাবার ফেলছি তারা সেইগুলো ঘুরে ঘুরে খাচ্ছে দেখ দেখতে খুব মজার আমি এইভাবে এই সব পাখিগুলো দেখেচি আর দেখেছিলাম চিড়িয়াখানায় গিয়ে এছাড়া আমি বন্য পাখি কোনোদিন দেখি নি চিয়াড়ে চিড়িয়াখানায় বিভিন্ন রকমের পাখি থাকে সেই পাখিগুলো আমরা দেখেছিলাম আর সেই পাখির সম্পর্কে কী বলবো ময়ূরগুলো দেখতে সুন্দর বিভিন্ন রকমের পাখি আছে এইগুলো দেখেছি আর বন্য আর গ্রামে গঞ্জে তো এমনি ঘু ঘু পাখি শালিক এইগুলোই তো আছে বিভিন্ন রকমের পাখি আছে তাছাড়া আর বন্য পাখি বলতে কী বাড়িতে পোষা টিঁয়া পাখি আছে কারোর বাড়িতে আছে ময়না পাখি কারোর বাড়িতে আছে ককাটেল কারোর বাড়িতে আছে বদ্রি কারোর বাড়িতে আছে পায়রা এইভাবে আমরা পাখি পক্ষ দেখে থাকি আমরা বন্য পাখির মুখোমুখি কোনোদিন হইনি